আমি কখনোই তো স্ট্যাম্প মুদ্রা বা রক শো বা এই রকমের কোনো প্রদর্শনীতে অংশগ্রহণ করিনি তাই আমি এই প্রশ্নের উত্তরটি যথার্থ দিতে পারছি না যে জন্য আমি দুঃখিত